পশু পণ্য প্রক্রিয়াকরণের সাধারণ পদ্ধতি হলো পদ্ধতিতে তার কেনা থেকে তার হওয়ার জন্য ওই একটা কিছু একটা পশু পাখি বা প্রাণী কিনে সেখান দিয়ে তার ছোট ছোট দানা খাওয়ানো পশু কিনলে তার নরম কচি ঘাস খাওয়া নতুন নরম চারা খাওয়ানো তার খেয়াল রাখা যাতে গরমের সময় তার গরম না লাগে ফ্যানের ব্যবস্থা করা বা ঠান্ডার সময় যাতে ঠান্ডা না লাগে লাল লাইট বা পশু হলে গরম কাপড়ের ব্যবস্থা করা

আপাতত মিনিমাম ছ মাস তার ঠিকঠাকভাবে দেখভাল করা যাতে করে কোনো রকমভাবে গরমে মারা না যায় এবং ঠান্ডার সময় ঠান্ডা লেগে মারা না যায় এবং তার ভ্যাক্সিনেশন পদ্ধতি যেটা থাকে তিনবার করে ভ্যাক্সিনেশন হওয়া চারবার করে ভ্যাক্সিনেশন হওয়া সেই তিনবার বা চারবারের ভ্যাক্সিনেশন পদ্ধতিটা কমপ্লিট করা সঠিক সময়ে সঠিক নিয়মে কমপ্লিট করানো ভ্যাক্সিনেশনটা যাতে তার কোনো রোগ জীবাণু না ধরতে পারে

তার খেয়াল রাখা যে বেসিক্যালি যেগুলো হয় কৃমি ঠান্ডা লাগা পেট খারাপ এগুলো যেগুলো হয় সেইগুলোই উপরে খেয়াল রাখা যাতে কৃমি না হয় পেট খারাপ না হয় সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে